আট ছয় দুহাজার বাইশ পাঁচ সাত দুহাজার পনের বারো সাত দুহাজার একুশ সাত বারো দুহাজার চোদ্দ পাঁচ বারো দুহাজার পনের